আমার এলাকায় কিছু উপলব্ধ পরিবহন যন্ত্র যেগুলো আছে তার মধ্যে অন্যতম হলো অটো টোটো ম্যাজিক বাস বাস গাড়িও আছে যদি অল্প পর্যটক হয় তাহলে সেক্ষেত্রে অটো বা ভ্যানে করে এখানে কাছাকাছি যে সমস্ত ঘোরবার জায়গাগুলো আছে তার মধ্যে দেখে কিন্তু যদি অনেক সংখ্যক লোক যদি আসে তাহলে ঘোরার জন্য যারা সাধারণত যে গাড়িগুলো ব্যবহার করে থাকে সেগুলো হলো বাস ম্যাজিক ট্রেকার এই ধরনের গাড়িগুলো ব্যবহার করে থাকে এছাড়া যদি জলপথে কেউ ভ্রমণ করে নদীতে বা জঙ্গলে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে বোট লঞ্চ এগুলো ভাড়া করে করতে হয় কেননা সেখানে তো গাড়ি চলে না এই বোট বা লঞ্চের মাধ্যমে তাদের সেখানে যেতে হয় বা ভ্রমণ করতে হয় তা আমার এলাকায় যে সমস্ত গাড়ি বা ভ্যান বা বোট লঞ্চ যেগুলো পাওয়া যায় সেগুলো আমি এখানে বর্ণনা দিলাম